আমি আমি ভিডিও দেখতে গিয়ে অনেক মেয়ে এখন পাথর মানে শাড়িতে কুচু মানে পুঁথি বসাচ্ছে আর এ নিজেদের মেয়েরা নিজেদের সম্বলগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছে তাই জন্য আমিও আমার একটা সবজি ব্যবসা করি যে সবজি ব্যবসাটা নিজের মতন করে গুছিয়ে আমি নিজে একটা দোকান খুলেছি খুলে সেইটা থেকে সবজি ব্যবসা করি আমার সাথে আমার নিজস্ব অনেক অনেক আয় আসে এবং মেয়েরা যে মেয়েরা যে একটা কিছু করতে পারে সেইটাও এখন মানে দেশে অনেক ফুটে উঠেছে আমি আমার নিজের জীবিকাটা নিজেই অর্জন করে নিতে পারি তার জন্য আমাকে ভোর থেকে দোকানে যেতে হয় যেয়ে আমাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় পরিশ্রম না করলে কোনও কিছু হয় না আর আমি আরও অনেক মেয়েকে দেখেছি আমি যেমন সবজি ব্যবসা করি সেই জন্য নয় আমি আরও অনেক মেয়েকে দেখেছি যে কেউ দর্জির ওয়ার্ক করে দর্জি সেলাই করে কেউ আবার হল মাঠেতে কার মাঠেঘাটে খাটে সব প্রত্যেকটা মেয়ে যে যার নিজেদের মেয়ে ও মেয়েরা প্রত্যেকটা নিজেরা সাম্বল রসন মানে সম্বল হয়ে উঠছে এখন তারা কারুর আর পরের অধীনে থাকে না এবং নিজেদের রোজগার নিজেদের জীবিকাগুলো নিজেরাই এখন আব নিজেদের যোগাড় করে নিচ্ছে তার জন্য তার কত এখন মেয়েদেরকে মেয়েরাও পরিশ্রম করে তারা মেয়েরাও সংসারও সামলায় উপরন্তু বাইরের যে কোনও যাবতীয় কাজ তারা নিজেরাই সামলে নিচ্ছে বাচ্চা ছেলেদেরকেও সামলানো এবং নিজেরা নিজেদের জীবনের যা কিছু প্রয়োজন তারা আর অন্য কারুর উপর নির্ভর করে না তারা তারা নিজেদের কাজ নিজেরাই নিজেদের মানে গোছ করে করে নিজেদের জীবিকা নিজেরাই অর্জন করে